পশ্চিম বর্ধমানে আমি একটা মেয়ে হয়ে সংসারের জন্যে বিজনেস শুরু করেছি ছেলে পড়ানোর জন্যে অনেক সময় আমাদের আর্থিকের জন্য আমরা কারুর কাছে হাত পাততে পারি না সরকার আমাদেরকে সেই নিয়ে কোনো সাহায্য করে না আমরা অল্প পয়সায় মাল আনি মাল অনেক দূর থেকে কলকাতা থেকে মাল আনি মাল এনে আমরা বিক্রি করি সেই বিক্রির লাভ দিয়ে আমরা নিজেদের পুঁজি বাড়ায় পুঁজি বাড়িয়ে আমরা আরো মাল বেশি করে মাল তুলি মাল তোলার পরে আমি আইটেম আরও বাড়াই বাড়ানোর পরে আমরা দেখি এইটা কাস্টোমার এই চাইছে ওই চাইছে সেই বুঝে আমরা কাস্টোমারের মন জোগানোর জন্য কাস্টোমারের জন্য আমরা এইগুলো মাল আনি মাল আনার পরে আমরা সেই মাল বিক্রি করে আমরা কিছু লাভ পাই লাভ পাওয়ার পরে আমাদের আরো বেশি আমরা পুঁজি বাড়িয়ে আমরা আরও বেশি মাল আনার সুযোগ পাই আরো কাস্টোমারকে আমরা আরো ভ্যারাইটিস রকমের মাল দেখানোর জন্য আমরা সেইটা দেখি আইটেম বাড়ানোর সময় সময় আমরা কাস্টোমারদের থেকে কালেকশান করি কালেকশান করার পরে আমাদের দেখি আমাদের অনেক কাস্টোমার আমাদেরকে পয়সা দিতে চায় না সেইজন্যে আমরা কাস্টোমারকে অনেক অনেক অনেক সময় আমরা সেইরকম বলতে পারি না বলার জন্য আমাদের বিজনেসটা আস্তে আস্তে আমরা বিজনেসটা আমাদের অবনতির দিকে চলে যায় সেই বিজনেস আমরা আর উপরের দিকে উঠাতে পারি না